একটি গানকে গানের মতন গাইতে গেলে তার পেছনে অনেক কিছু ইয়ে করা হয় অনেক কিছু সাধনা লাগে অনেক কিছু ধৈর্য্য লাগে এবং অনেক পরিশ্রম করতে হয় তো সেইভাবে গানকে আমি নিয়েছি এবং গানের যে রবীন্দ্রসঙ্গীত এক ক্যাটাগরি নজরুলগীতি এক ক্যাটা ক্যাটাগরি শাস্ত্রীয় সঙ্গীত আরেক ক্যাটাগরি সবকিছুতেই একটা গতির ভাব তো অবশ্যই রাখতে হবে এবং উচ্চারণ প্রোনাউনসেশান এইটা তো মাথায় রাখতেই হবে গানে তিনটে জিনিস সবসময় ঠিক রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রোনাউনসেশন উচ্চারণ তারপরে হচ্ছে তাল তারপরে হচ্ছে ছন্দ প্রোনাউনসেশান উচ্চারণ তাল ও ছন্দ তো এই মোটামুটি এইগুলো করলে গানটাকে গানের মতনভাবে পাওয়া যাবে আমাদের যেটুকু গান বাক্যাংশ এবং তাকে নানান কায়দায় ব্যাখ্যা করে তাকে সঙ্গীতের মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে গানের সুর করে তাকে রূপায়িত করা সেটা একটা নিজস্ব কিছুটা ব্যাপার তো থাকেই আর কিছুটা আমরা সেইগুলো পাই গুরুজীর সান্নিধ্যে থেকে গুরুজীর সান্নিধ্যে থাকাতে গুরুজীরা সেইগুলো দেখান যদিও আমার প্রথম গুরু কেউ নেই আমি অনেক পরে শিখেছি হারমোনিয়াম নিজে কিছুদিন চর্চা করার পর তারপরে মোটামুটি গুরু দ্বারা আমি গান আরম্ভ করেছি এখন মোটামুটি আমি গান রচনা বাক্যাংশ এবং তাকে ব্যাখ্যা করা তার গতিশীলতা গানকে কীভাবে কোন পথে নিয়ে যাব তাকে কীভাবে চালনা করব সেটা এখন মোটামুটি আমি এতটুকু হলেও আয়ত্ত করতে পেরেছি